রাজ্যের জনগণের জন্য স্বাস্থ্যসেবা পরিষেবা এক্সেস করা কতটা সহজ মানুষ কি সরকারি হাসপাতালে এবং প্রাইভেট হাসপাতালের মধ্যে পছন্দ করেন ভারতের স্বাস্থ্যসেবা না কি এন আর এইচ এম আর লক্ষণগুলো জনগণের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান করা রাজ্যের জনগণকে আরও উন্নত স্বাস্থ্যসেবা ও সরবরাহের জন্য চব্বিশে ফেব্রুয়ারি দুহাজার একুশে সহজ অভিনব এবং শক্তিশালী পি এইচ সি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার কার্যকারিত করা হয় এবং আমরা কর হিসাবে যে টাকা দিচ্ছি তা থেকে সরকার এই স্বাস্থ্যসেবাগুলোকে সংগঠিত করে পরিষেবাগুলির সর্বজনীন সকলের জন্য উপলব্ধ করা উচিৎ এবং সরকারি হাসপাতাল ও প্রাইভেট হাসপাতালের মধ্যে পার্থক্য কর্মীরা সুশিক্ষিত হয় এবং চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অন্যদিকে আধুনিক চিকিৎসার প্রযুক্তি এবং অনুশীলন হয় সরকারি হাসপাতালগুলি খারাপভাবে পরিচালিত হয় এবং বেসরকারি চিকিৎসা যে সব খরচ অনেক বেশি এবং সকলের কাছে অ্যাক্সেস যোগ্য নয়